রান্নাঘর এবং বাথরুমে ইঁদুর ও আরশোলা ইত্যাদির আতঙ্ক এড়াতে সবার প্রথমে আপনি রান্নাঘর এবং বাথরুম গরম জল দিয়ে পরিষ্কার করুন তারপরে লক্ষ্মণরেখা আপনারা দিতে পারেন তারপরেও যদি দেখেন যে এদের উৎপাত আপনাকে বিরক্ত করছে তাহলে আপনি হিট স্প্রে ব্যবহার করতে পারেন তারপরেও যদি দেখেন যে না কিছুতেই কিছু হচ্ছেনা তারপরে আপনি ইঁদুর মারবার ওষুধও ব্যবহার করতে পারেন আশা করি এতে আপনারা সুফল পাবেন